হ্যাঁ আমি অবশ্যই আমার রাজ্য বা আমার দেশের বাইরে আমি ভ্রমণ করছি কারণ আমি ছোটবেলা থেকেই ভ্রমণ করতে খুবই ভালোবাসি আর এই ভ্রমণের তো উদ্দেশ্য আমার ছোটবেলা থেকেই ছিল আমি ছোটবেলা থেকে যখন আমার ধীরে ধীরে আস্তে আস্তে একটু জ্ঞান হয় তখন আমার খুবই ইচ্ছে ছিল যে আমি এই জগতটাকে খুব ভালোভাবে জানব আর আমার কোনো কিছুর সম্বন্ধে জানার আগ্রহ বা জানার কৌতূহল বরাবরই ছিল তাই আমি ছোটবেলা থেকেই যখন আমি বড় হই তখন আমি বিভিন্ন জিনিস সম্পর্কে জানলে একটু কৌতূহল বেশি প্রকাশ করি তাই আমি যখন নিজে থেকে এ একটু একটু করে বড় হলাম এবং আমি বাবা মার সাথে বেড়াতে যাওয়ার আর মানে শুরু করলাম তখন আমি আস্তে আস্তে অনেক রকম জিনিসই সম্বন্ধে কৌতূহল জানার প্রকাশ করলাম এবং আমি বিভিন্ন জিনিস সম্পর্কে জানারও চেষ্টা করলাম এটাই ছিল আমার সবথেকে বড় উদ্দেশ্য যেই জগতে কিছু কিছু এমন জিনিস রয়েছে সেই সমস্ত জিনিসগুলো হয়তো প্রতিটা মানুষের কাছে অজানা সেই সমস্ত জিনিসগুলো আমার জানা দরকার যাতে সেই জিনিসগুলো আমি আরো সমাজে আরো লোকের কাছে পৌঁছে দিতে পারি বার্তা হিসাবে আমি একজন বার্তা বা বার্তা গ্রাহক হতে পারি যেখানে আমি বার্তা বহন করে নিয়ে যেয়ে আমি অন্যদের কাছে পৌঁছাতে পারি তাই আমার এই ঘুরে আসার যে ইচ্ছেটা বা আমার দেশের বাইরে যে ভ্রমণ করার ইচ্ছেটা সেই ইচ্ছেটা আমার বরাবরই ছিল আর দেশের বাইরে যে আরো যে বিভিন্ন রকমারি জিনিস রয়েছে যে সৌন্দর্যের যে জিনিসগুলো রয়েছে সে সমস্ত জিনিসগুলোও আমি দেখার জন্য আমি এই ধরনের ভ্রমণ বেশিরভাগটাই করে থাকি আর আমার বাড়ির লোকজনও ভ্রমণ করতে সবাই খুব ভালোবাসে কিন্তু তাদের ভ্রমণ করার উদ্দেশ্য আর আমার ভ্রমণ করার উদ্দেশ্য সম্পূর্ণই আলাদা আমি ভ্রমণ করার উদ্দেশ্য আমার যেমন আমি জগতটাকে জানার জন্য সেখানকার বিষয় সম্বন্ধে ভালোভাবে অভিজ্ঞতা অর্জন করার জন্য আমি ভ্রমণ করতে ভালোবাসি কিন্তু আমার বাড়ির লোকজনেরা হয়তো সেরকমের জন্য ভ্রমণ করতে পছন্দ করে না তারা সেখানকার সৌন্দর্যটা তে মুগ্ধ হওয়ার জন্য বা তারা আরো নিজেদের ঘোরার ইচ্ছে বলে ঘুরতে যাওয়ার জন্য তারা ভ্রমণটাকে পছন্দ করে কিন্তু আমি শুধুমাত্র আমার মনের যে জানার যে ইচ্ছেগুলো রয়েছে সেই সব জিনিসগুলোর জন্যই সবথেকে বিশেষ করে এই ভ্রমণটাকে বেশি পছন্দ করি